বিদেশ সমস্ত সমস্যার সমাধান নয় বা উন্নতির শিখরও নয় আমাদের দেশে এবং রাজ্যে এমন প্রতিষ্ঠান আছে যেগুলো মিডিয়া বিনোদন ডাক্তারি মার্কেটিং এই সমস্ত কোর্সে দারুন সুবিধা দিয়ে থাকে তার সাথেই থাকে বৃত্তির সুবিধা এবং আবাসনের সুযোগ